কাজ প্রোমো কোড ব্যবহার করে কোনও ছাড় পাওয়া যাবে কিনা তা জানতে চান প্রেক্ষিত আপনি পরিবহন এজেন্সির একজন নিয়মিত গ্রাহক এবং আপনার বন্ধু পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করতে চান তাই এজেন্সির কাছে ছাড়ের কথা বলুন এবং তাদের সাথে দরাদরি করুন